পাঁচ সাত দু হাজার বাইশ ছয় দুই দু হাজার উনিশ সাত তিন দু হাজার এগারো আট পাঁচ দু হাজার পাঁচ নয় দশ দু হাজার দশ